পিকনিকের কথা যদি বলেন তাহলে আমি প্রথমত সুন্দরবনকে বেছে নিতে চাই সেখানে গিয়ে আপনি যদি যেটা সেখানের সবচেয়ে ব্যাপার রয়েছে একটা আপনি পিকনিকের সাথে নিজেই মানে সেখানে মৎস শিকার করতে পারেন সেইটার একটা আনন্দ আপনি ওঠাতে পারেন আর সেখানের দেখারও বিষয় রয়েছে অনেক হরিণ রয়েছে আর সেখানকার সবচেয়ে একটা ব্যাপার রয়েছে যে কাঁকড়া সেটাও আপনি সংগ্রহ করে সেটার একটা পিকনিকের আনন্দ ওঠাতে পারেন তারপরে সেখানে শোনা যায় যে মানে বাঘের থেকে অনেকেই সেখানকার মানে বাসিন্দারা অনেক কিছু কিছু জিনিস কিছু কিছু সময় আক্রান্ত হয়ে থাকে তাদের মুখ থেকে যদি আপনি সেই তাদের ঘটনাটা তাদের শুনতে পারেন নিজের কানে সেটার একটা অভিজ্ঞতা আপনার থেকে যাবে এই এইসব বিষয়গুলো একটা সুন্দরবনের মানে প্রাধান্যতাকে বাড়িয়ে দেয়